আমার কিছুদিন যাবত মনে হচ্ছিলো যে আমি একটি হেডফোন নোবো মানে হেডফোন বলতে ব্লুটুথ হেডফোন নেকব্যান্ড হেডফোন তো আমি আমার দাদার কাছ থেকে সেই জন্য টাকা খুঁজি তো আমার দাদা আমাকে আমার জন্মদিনে গিফট করবে বলেছিলো সে যেহেতু দূরে থাকে সো আসতে পারে নে বলে সে আমাকে বলেছিলো তোকে আমি টাকা পাঠিয়ে দেবো তুই অনলাইন থেকে নিয়ে নিবি তো আমি রীতিমতো অনেক সার্চ করার পর একটা জিনিস আমার ভালো লাগে একটা কম্পানি একটা ব্র্যান্ড আমার খুব ভালো লাগে তো আমি সেটা অর্ডার করি সেটা আমার কালারটাও খুব ভালো লেগেছিলো তো এসেছিলো এসে সেটা ইউস করার পর আমার খুব ভালো লাগছিলো আমি বেশ সেটা এখন কথাও বলছি তো আমার এটা খুব ভালো লাগে এছাড়া আমার যেই আমি হেডফোন এটা ছাড়াও আমাকে একটা বন্ধু একজন আমাকে একটা হেডফোন গিফট করেছিলো যেটাকে আমি খুব ভালোবাসি যেটা আমার সাথে আছে যেটা আমার সঙ্গী হয়ে উঠেছে দিনের পর দিন যে আমাকে অনেক কাজে হেল্প করে যাচ্ছে তো ও ওটা ও আছে বলে আমাকে রাস্তাঘাটে ফোন নিয়ে বেরোতে হচ্ছে না ফোনটা কাছে থাকলেই হচ্ছে ফোনটা নিয়ে কথা বলতে বলতে যেতে হচ্ছে না তো ওফ এই জিনিসটি আমার খুবই কাজে এসেছে